পশ্চিমবঙ্গের মিডিয়া বিশেষত রাজনৈতিক খবরকেই প্রাথমিকতা দেয় কিন্তু করোনা মহামারীর সময় অনাক্রম্যতা এবং সুস্থতা নিয়ে কিছু খবর প্রচারিত করা হয়েছিল এছাড়া ভ্যাকসিনের উপকারিতা এবং মাস্কের ব্যবহারীতা বাড়ানোর জন্য খবর প্রচারিত করা হতো বিশেষ কিছুগুলি নিউজ মিডিয়া হল চব্বিশ ঘণ্টা নিউজ এইটটিন বাংলা সংবাদ প্রতিদিন ইত্যাদি